আমি আমার পরিবার সমেত খুব ছোট্টবেলাতেই শহরে চলে গিয়েছিলাম ব্যবসার কারণে কিন্তু আমার বারবারই গ্রামে ফিরে যেতে মন চাই কারণ শহরে প্রচুর গরম এবং জিনিসপত্রের দাম অনেক বেশি তাছাড়াও এখানে শাকসবজি টাটকা পাওয়া যায় না এখানে ঘন বসতিপূর্ণ এলাকা তাই ঘিঞ্জিতে আমার দম আটকে আসে আমার গ্রামের খুব সুন্দর দৃশ্য আমার মনে পরছে যেমন ধূ ধূ মাঠ অনেক বড়ো বড়ো অনেক বড়ো বড়ো গাছ এবং সাধারণ মানুষজন মেঠো পথ পথ দিয়ে গাঁয়ের মধ্যে দিয়ে যাওয়া মাঠের ওপরে ছোটা ঘুড়ি ওড়ানো এইসবগুলো খুব ভালো লাগে তাছাড়া গ্রামে বৃষ্টির পর যে একটা সোঁদা মাটির গন্ধ পাওয়া যায় তা শহরের ওপর পাওয়া যায় না শহরে মানুষ সেরকম সাহায্যশীলও হয় না গ্রামের মানুষে কেউ যদি বিপদে পড়ে একজন মানুষের বিপদ হলে বাকি সবাই এসে উপস্থিত হয় কিন্তু শহরে সেরকম পাওয়া যায় না